আমার প্রিয় ধরণের রান্না বলতে আমার প্রিয় রান্না হচ্ছে বিরিয়ানি কেন কারণ আমার মেয়েরা খেতে ভালোবাসে আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে এবং আমিও ভালোবাসি তাই বেশিরভাগ দিন দুপুরবেলায় আমাদের এই বিরিয়ানি রান্নাটা আমাদের করতেই হয়